বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতায় গ্রামাঞ্চলে ক্ষুদ্র কৃষকদের আমি অনেক রকমভাবেই প্রভাবিত করতে পারি কারণ কৃষিকার্যে ভালোভাবে ফসল ফলানোর জন্য সার প্রয়োগ করে ফসলকে বাড়াতে হবে বা ক্ষুদ্র কৃষকদেরও বেশি করে চাষ করতে হবে এবং চাষ করার ফলে অনেক ফসল যখন হয়ে যাবে সেই ফসলগুলো তারা বাজারে গিয়ে বিক্রি করতে পারবে এবং তারা যদি প্রতিযোগিতায় নামে তখন বৃহত্তর যারা কৃষি ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কিন্তু কোনো অসুবিধা হবে না প্রতিযোগিতায় কারণ যারা বৃহত্তর কৃষি ব্যবসা করে তারা যেই মানে কৃষির সব সব কিছু জিনিসপত্র নেয় মানে ফসল টসল নেয় গ্রামের কৃষকদের যে ক্ষুদ্র কৃষকরা আর তাদের থেকে কিন্তু বেশি পারবে না কারণ গ্রামের যে ক্ষুদ্র কৃষকরা আছে ওনারা নিজেরা পরিশ্রম করে অনেক বেশি আরও ফসল ফলাতে পারে তারা ক্ষুদ্র হতে পারে কিন্তু চাষ করার পদ্ধতিটা তারা অনেক বেশি ভালো জানে বা তারা হচ্ছে যেহেতু তাদের নাম ডাক নেই তো তারা মনোযোগ সহকারে তারা চাষটা করে আর যেই কৃষকদের নাম ডাক হয়ে গেছে তারা কিন্তু মনোযোগ সহকারে তারা চাষটা করতে পারবে না তারা যে কোনোভাবে ফকটিসে সব সময় করার চেষ্টা করবে ওই জন্যেই এক ক্ষুদ্র কৃষকদেরকে আমি একটাই বলবো যে তোমরা যদি বৃহত্তর কৃষি ব্যবসায়ীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাও তোমাদেরকে মন দিয়ে কাজটা করতে হবে তাহলেই কিন্তু তোমরা সফল হতে পারবে